আমি ওইরকমভাবে কোনো গোষ্ঠীর অংশ বয়স্ক তরুণদের মধ্যে সেভাবে তারো বজায় রাখার চেষ্টা করতে কখনও দেখিনি তারা দুজন আলাদা জগৎ বা আলাদা প্রজন্মের মানুষ তাদেরকে এক করে দেখার কথা কিন্তু ভাবাটা ভুল এক করে দেখাটা কখনই কিন্তু সেভাবে উচিত নয় আমরা পার্থক্য যদি করতেই চাই তাহলে একজন মাঝবয়সি আরেকজন বয়স্ক দুজনের কিন্তু সব দিকের পরিবর্তন আপনি দেখতে পাবেন যেমন মানসিক পরিবর্তন তাদের খাওয়া দাওয়ার পরিবর্তন কথা বলার পরিবর্তন সব রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়